আমার এলাকার লোকেরা সাধারণত বাইরে অনেক জায়গাতেই ভ্রমণ করতে খুবই পছন্দ করে থাকেন তারা শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি স্থানে ভ্রমণ করতে ভালোবাসেন না অনেকে যেতে ভালোবাসেন সাধারণত পাহাড়ে কেউ বা সমুদ্রে এসমস্ত জায়গাগুলি অত্যন্ত আকর্ষণীয় আমাদের সকলের কাছেই এই সমস্ত জায়গায় কেটে আমাদের মনের অবস্থা অত্যন্ত সুন্দর হয়ে যায় অ্যামং এবং অনেক সুশীল মনোভাব সৃষ্টি হয় যার কারণে এসমস্ত জায়গাগুলিতে আমাদের যেতে অবশ্যই ভালো লাগে এবং এসমস্ত জায়গাগুলি আমরা ভ্রমণ করতে যথেষ্ট পছন্দ করে থাকি কারণ যখন পাহাড়ি ঝর্ণার কাছাকাছি আমরা যাই জলের ছন্দ যে বয়ে চলার ছন্দ সে ছন্দ আমাদের মনকে আকর্ষিত করে তোলে এবং আমরা তা অনুভব করে অত্যন্ত আনন্দিত হই এবং সমুদ্রে গেলে সমুদ্রের ঢেউ এই সমস্ত জিনিসগুলি আমাদেরকে অবশ্যই অত্যন্ত প্রলুব্ধ করে এবং বারবার এসমস্ত জায়গাগুলিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে